আমি যখন পশুপালনে প্রথম আসি তখন আমার যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে কীভাবে ভালো পশু চেনা যায় এবং কীভাবে ভালো জাত নির্ণয় করা যায় সেটা তাদের কাছ থেকে দেখে নিয়েছিলাম বা শুনে নিয়েছিলাম এবং তারা আমাকে পরামর্শ দিত তারা বলতো একটা সুস্থ প্রাণী চেনার লক্ষণ হলো তাদের ছট ফেটানো তাদের দৌড়া দৌড়ি তাদের চোখের উজ্জ্বলতা তাদের দাঁতের গঠন পাখি হলে ঠোঁটের গঠন এবং তাদের খাদ্য গ্রহণের প্রক্রিয়া আর ভালো জাত হলে প্রাণী ভালো হবে আমি বলবো ভালো জায়গার থেকে রান নেওয়া উচিত যেরকম আমি এখানে কৃষ্ণা স্টোর আছে আমি সেখান থেকেই প্রাণে নিই যখনই আমি অর্ডার দই সেখান থেকেই সেখান থেকেই অর্ডার দিই এবং সেটা আমার ভালো জাাত হয় আমি এখনও পর্যন্ত কোনো দিন ঠকিনি